পশ্চিমবঙ্গে যদি উত্তরের দিকে ঘুরতে যাওয়া হয় তাহালে উত্তরে দার্জিলিং পড়ছে এবার প্রথমে আসি পাহাড়ে ঘোরা নিয়ে পাহাড়ে ঘোরা যে সমস্ত নিরাপত্তার প্রয়োজন সেগুলোর ক্ষেত্রে প্রথমত বলবো যে গাইডের প্রয়োজন অবশ্যই কারণ গাইড হচ্ছে স্থানীয় সেখানের বাসিন্দা তারাই জানে কোন জায়গায় গেলে আমরা ভালো উপভোগ করতে পারবো কোন জায়গায় বিপদের সম্ভবনা রয়েছে এবং সেক্ষেত্রে আমাদেরও নিজেদের কিছু কিছু নিরাপত্তা নেয়া প্রয়োজন যেমন ধরুন যদি বলা হয় ঔষধ কিছু নিয়ে যাওয়া উচিত কারণ যে কোনো মুহুর্তেই যে কোনো মানুষের ক্ষেত্রে অসুবিধে হতেই পারে শারীরিক দিক থেকে এছাড়াও যেগুলো প্রয়োজন যদি বলা হয় তাহলে জল অবশ্যই নিয়ে যাওয়া উচিত কারণ যে কোনো মুহুর্তে ডিহাইড্রেশান হয়ে জলের প্রয়োজন হতে পারে এছাড়াও যদি বলা হয় এ যেমন ধরুন আপনি কোথাও ঘুরতে গেলেন হঠাৎ করে বৃষ্টি আসতেই পারে যেহেতু পাহাড়ি এলাকা সেক্ষেত্রে রেনকোটের অবশ্যই প্রয়োজন বা ধরুন আপনি ঘুরছেন সন্ধে হয়ে গেলো সেক্ষেত্রে লাইটেরও প্রয়োজন রয়েছে আর যদি বলেন যে না পাহাড়ের জায়গায় আমরা যাচ্ছি কোনো জঙ্গলে সেক্ষেত্রে যদি জঙ্গলে যাওয়া হয় সেখানেও তো গাইড অবশ্যই লাগবে এছাড়াও গাইডের কথা মতো চলা সেটাও একটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে কারণ জঙ্গলের অনেক কিছুই রয়েছে যেগুলো রিস্ক হতে পারে সেগুলো তার কথা অনুযায়ী চলা অবশ্যই উচিত এবার আমরা আসছি সম্পূর্ণ দক্ষিণে দক্ষিণে যদি আসা যায় তাহলে দক্ষিণে রয়েছে সাগর এবারে যদি আমরা সাগরের দিকে যাওয়া হয় তাহলে সাগরের ক্ষেত্রে যে নিরাপত্তা নেওয়া উচিত অবশ্যই যদি সাগরে ঘুরতে যাওয়া হয় তাহলে লাইফ জ্যাকেট ব্যবহার করা আর যদি আমরা সাঁতার না জানি তাহলে আমাদের অবশ্যই সেটাকে নিজের দায়িত্বে এমন জায়গা থেকে সেটাকে উপভোগ করা যাতে না কোনো মানে ক্ষতি না হয় এছাড়া যদি আমরা বলি দক্ষিণের আরো একটা রয়েছে যেমন আমরা যদি সুন্দরবন যাই সেখানে অনেক কিছুই দেখার রয়েছে সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের গাইডের প্রয়োজন কারণ সুন্দরবনের এতো দিক রয়েছে যেগুলো মানে ঘুরে শেষ করা যাবে না যেটা আমার মতে কারণ আমিও গিয়েছিলাম আমারও ওখানে খুবই ভালো লেগেছে গাইড আমাদেরকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখিয়েছে তা উনি ওখানে স্থানীয় ছিলেন উনি এমন কি কোন কোন জায়গাগুলো দেখলে ভালো লাগবে সত্যি সেইগুলোকে ঘুরিয়েছে বলে খুবই ভালো লেগেছে আর এছাড়া আপনি যদি বলেন সুন্দরবন গেলে কী কী নেয়া প্রয়োজন যেমন আমার মতে নিজস্ব জল ক্যারি অবশ্যই করা উচিত এছাড়াও রয়েছে যেগুলো ওই বললাম ওষুধ আর তাছাড়া যদি বলেন যে খাবারও কিছু নেয়া উচিৎ আর যে যে সমস্ত জায়গা রয়েছে সেগুলো যেগুলো বাঘের আক্রমণ হয় সেই জায়গাগুলো সম্পর্কে একমাত্র গাইডই নির্দেশ দিতে পারবে বা কোন জায়গায় গেলে বাঘ দেখার সম্ভবনা থাকবে সেইগুলো সম্পর্কেও ভালো গাইড বলতে পারে যেগুলো দেখে আব মানে খুশি হওয়া যায় আর যদি বলেন যে আরো অনেক কিছু নিরাপত্তার প্রয়োজন রয়েছে যেগুলো সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে নিরাপত্তা বলতে সমস্ত দিকই বোঝাচ্চে সেক্ষেত্রে বিশেষ করে যেটা প্রয়োজন নিজেদেরকে সতর্ক রাখা নিজেদেরকে সতর্কভাবে যদি আমরা চলতে পারি তাহলেই সমস্ত কিছু